আমার এলাকায় শিল্প কারুকলার বিশেষ একটা স্থান রয়েছে শিল্প কারুকলার বিভাগ রাজ্যের বিভিন্ন স্তরে সাংস্কৃতিক পরিচয় ও ইতিহাসে অবদান রেখে গিয়েছে যেমন বিভিন্ন শিল্পীদের হাতের কাজ বিভিন্ন রকম হয়ে থাকে

কম্পিটিশনের দ্বারা তাদের একটা মূল্যবোধ রাজ্যে আধিকারিকরা দিয়ে থাকে এই ঐতিহ্য বাঁকুড়ার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে হয়ে থাকে কারুকলার স্থান সবাই দিতে জানে না বা শিল্পীর সম্মান সবাই দিতে জানে না শিল্প আজ গ্রাম থেকে শহর শহর থেকে

ব্লক থেকে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয় ঘটিয়ে চলেছে